হ্যালো দিদি আমি একজন কৃষক তা কী সার দেওয়া যায় ধান গাছ পুতেছি তা কী সার দেওয়া যায় ফসফেট

ইউরিয়া কতো দিন পর দেবো এক মাস পরে

দু মাস আচ্ছা

আর কী ধান গাছ হ্যাঁ গাছ লাগিয়েছি কী সার দেবো বড়ো হয়েছে হ্যালো বেগুন পেতে গেলে কী সার দেবো

আচ্ছা ঠিক আছে